তৃপ্তি ফুড সাপ্লাই আপনি গতকাল আমাকে যে খাবার আপনার ডেলিভারি বয় আমাকে পৌঁছে দিয়েছে এ সম্পর্কে আমার যথেষ্ট অভিযোগ রয়েছে ভাতটা যথেষ্ট নষ্ট হয়ে গেছিলো এবং মাছটাও পুরানো মাছ বা বাসি মাছ সে মাছটা আমাকে সরবরাহ করা হয়েছে করা হয়েছে যার জন্য এই খাবারটা আমি খেতে পারিনি এ ব্যাপারে আমি আপনাদেরকে অভিযোগ জানাচ্ছি যদি ভালো খাবার আপনারা সার্ভিস দেন তাহলে ঠিক আছে অন্যথায় আমি আপনাদের কাছ থেকে ডেলিভারি নেওয়া বন্ধ করে দিতে বাধ্য হবো